নির্বাচনের সময় প্রত্যেক বছর ছাড়া ছাড়া যে ভোট হয় ভোট আমাদের বাড়ি থেকে পাঁচশো ছশো মিটার দূরে একটা প্রাইমারি স্কুলে আছে সেখানে ভোট হয় ভোটের সময় আমি ভোট দিতে যাই প্রত্যেক বছর অন্যান্য জায়গার সঙ্গে আমাদের ও একই সাথে ভোট হয় ভোটের সময় প্রচুর পুলিশ মিলিটারি প্রচুর পরিমাণে দিয়ে দেয় ওই সময় বুথ গণ্ডগোল না হয় মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারে যতই পুলিশ থাক যাই থাক তারা আগে এসে বাড়ি বাড়ি এসে হুমকি দিয়ে যায় ভোট দিতে গেলে পা ভেঙে দেবে হাত ভেঙে দেবে ঘরবাড়ি ভেঙে দেবে জ্বালিয়ে দেবে নানারকম অনেকরকম সে দিয়ে যায় ফলে হচ্ছে ভোট দিতে যাওয়ার খুব ভয় লাগে এছাড়া বিভিন্ন জায়গায় ভোট তো মানুষ দিতে পারে না আগে দিতে যায় ভোট হয়ে যায় ছাপ্পা ভোট হয়ে যায় তার পরিবর্তে দিয়ে দেয় এছাড়া বিভিন্ন জায়গা খুব মারামারি হয় গণ্ডগোল অশান্তি হয় যার জন্য আমরা ভোট দিতে ভয় পাই ভোট দিয়ে ও দিতে যাই পরে আমাদের বাড়িতে এসে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় বা এ এরকম খুব ভয় থাকি ঠিক আছে ভয় ভোট হয় ভোটের মতন হয় না ভোট যে যার ভয় দেখিয়ে বন্দুক দেখিয়ে ভোট হয়